আমাদের তো কূপের ব্যবহার করতে হয় না কারণ আমরা শহরে থাকি সেখানে কর্পোরেশনের জল আসে আমরা সেটাই ব্যবহার করি কিন্তু আমার অভিজ্ঞতা আছে আমি ছোটো থেকেই গ্রামে মানুষ সেখানে আমাদের কূপের ব্যবহার ছিলো এবং একনো আছে আমরা ছোটো ত্থেকেই কূপে সাধারণত বালতির মধ্যে দড়ি বেঁধে সেটা দিয়ে জল তোলার ব্যবস্তা ছিলো গত কয়েক বছর ধরেও ছিলো কিন্তু এখন বৈদ্যুতিক মোটর বেরোনোতে আমাদের বাপের বাড়িতে ওই মোটরই ব্যবহার করা হচ্ছে সেটা খুবই মানে হেল্পফুল আর কী বলবো কেননা ওটা বয়স্ক লোক বাচ্চা বা সবার ক্ষেত্রেই খুব ভালো কেন বালতির মধ্যে দড়ি বেঁধে তোলাটা খুবই কষ্টের যেই করুক না কেন আর ওটা রিস্কেরও কিন্তু এই মোটর ব্যবহার করাতে সেটা অনেক সহজলভ্য হয়েছে এবং মানুষের অনেক কাজেরও তাড়াতাড়ি হয়েছে অনেক সহজেই এটা হয়ে যায়